হ্যাঁ আমি এমন কিছু এঁকেছিলাম যা আমি এঁকে পরে বুঝতে পেরেছিলাম যে এর গভীর অর্থ বা তাৎপর্য রয়েছে আমি মাঠে গিয়ে একবার ড্রয়িং করছিলাম সেখানে ড্রয়িংটি করার পর কিছু বুঝতে পারিনি কিন্তু গভীরভাবে দেখার পর বুঝতে পারলাম কি অপরূপ আমাদের পরিবেশটাই পরিবেশের কি সুন্দর মায়া যেখানে এত সুন্দর সবুজ ঘাস আকাশে কত ঝাঁকে ঝাঁকে পাখি বয় এবং সুন্দর হাওয়া বয় আর কি সুন্দর রঙ চারিদিকে এই দেখে আমার মন খুব আপ্লুত হয়ে যায় এবং খুব গর্ব বোধ করি আমার এই পশ্চিমবঙ্গে জন্ম নেওয়াতে